হ্যাঁ হ্যালো এটা কি মা কালী রেস্তোরাঁ হ্যাঁ তো এখানে আমি আমার প্রিয় কিছু খাবার অর্ডার করেছিলাম যেমন বিরিয়ানি চিকেন পকোড়া মোমো কাটলেট এরকম আমি অনেক কিছু অর্ডার করেছিলাম কিন্তু আমি সেই খাবারগুলো এখন ক্যানসেল করতে চাই কেননা আমি অর্ডার করার পরে জানতে পারলাম যে এখানে ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমি ক্যাশ অন ডেলিভারি আমি ওটা হাতে টাকাটা আমি ত্ ওরকমভাবে করতে পারব না হ্যাঁ যদি ওটা ফোনপে গুগল পে বা পেটিএমের মাধ্যমে যদি হয় তাহলে আমি সেটা সেটা ঠিক আছে যদি আপনার সেরকম কিছু ব্যবস্থা থেকে থাকে তাহলে আমি ডেলিভারিটা রাখব না হলে কিন্তু আমার ডেলিভারিটা আমি ক্যানসেল করতে করতে চাই কেননা আমি ই ক্যাশ অন ডেলিভারি করতে পারব না সেই জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি যে আপনি যদি এটা ফোনপে গুগল পে বা পেটিএমের মাধ্যমে এটা যদি করতে পারেন তাহলে খুব ভালো হয় অয় কেননা আমার আমার কাছে আম হাতে দেওয়ার মতন টাকা আমার কাছে নেই আমি সব কিছুটাই কিন্তু ফোনপের মাধ্যমে ব্যবহার করে থাকি সেই কারণে বলছি যে আমি ই তাহলে কিন্তু খাবারগুলো আমি ক্যানসেল করতে চাই কারণ আমার কা আমি তো ক্যাশ অন ডেলিভারি করতে পারব না